যেভাবে আমি আমার বাগানে আমার অঞ্চলে গাছপালা লাগাবো সেটা হচ্ছে ছোট ছোট গাছের চারা লাগিয়ে ফুলগাছের চারা লাগিয়ে বড় বড় আম শাল সেগুন এসব গাছের চারা লাগিয়ে আমি আমার বাগান চারাতেও পরিপূর্ণ করব এটি একটি গুরুত্বপূর্ণ কারণ গাছ থেকে আমরা অক্সিজেন পাই গাছ থেকে আমরা ফলমূল সব কিছুই পাই গাছ হচ্ছে পাখিদের বাসা সেই কারণেই এটি গুরুত্বপূর্ণ